কৃষির জন্য সরকার থেকে কৃষকেরা কে সি সি অর্থাৎ কৃষাণ ক্রেডিট কার্ডের সু সুবিধে পেয়ে থাকে এই কার্ড থেকে তারা সরকার থেকে লোন নিতে পারে এবং সেই লোনের সাহায্যে তারা চাষবাস করে ফসল উৎপাদন করতে পারে এবং আমি আশা করি যে সরকার এই উৎপাদিত ফসলগুলো নিজে না কিনে কৃষকদেরকে দায়িত্ব দেওয়া হোক যে তারা যেন এই ফসলগুলো নিজের ইচ্ছেমতো দামে বাজারে বিক্রি কর করতে পারে